আমরা মুসলমান আমাদের বাড়িতে ছাগল এবং গরু পোষা হয় আমরা খাই আমরা খাওয়াই খোল ফ্যান ঘ আলুর খোসা আনাজের খোসা ঘাস খড় পানি আমাদের বাড়িতে ছাগল গরু সব পোষা হয় হাঁস মুরগি আমার মা সকালবেলা করে ওঠে উঠে হাঁস মুরগির ঘর পরিষ্কার করে গরুর ঘরও পরিষ্কার করে করে আমার মা চটি দেয় দেওয়ালে দেওয়ালেতে দেয়ে আমার মা ঘুঁটে গুলো শুকনো করে শুকনো করে তারপরে রান্নার কাজে ব্যবহার করে করে আম আমরা রান্না করে তারপর ভাত খাই আমাদের হাঁস মুরগিও আমাদের অনেক কাজে লাগে গরু আমাদের ইদিতে কুরমানিও দিই আমাদের অনেক অনেক কাজে লাগে আমাদের আমাদের হাঁস মুরগি আমরাও খাই বাজারে বিক্রি করি অনেক টাকা করে হয় গুঁড়ো কুড়মানির সময়ও ওরকম হাটে হাটে বিক্রি করি কুটুমরা আসলেও খাওয়ায় চা খানা হলেও কুরমানি দিই আমার ছাগলো কুরমানি দিই হাঁস মুরগি